পশ্চিমবঙ্গের কথ্য প্রধান ভাষাগুলি হল বাংলা হিন্দি ইংরেজি উর্দু আরবি সংস্কৃত ইত্যাদি এবং এই ভাঁষাগুলো সাংস্কৃতিকভাবে মানুষকে প্রভাবিত করে তোলে কারণ যখন একটা মানুষ অন্য ভাষায় কথা শোনে সেই ভাঁষা সম্পর্কে যখন সে কিছু না জেনে থাকে তখন সে চায় যে সেই ভাষা সম্পর্কে কিছু জানতে এবং সেই ভাষায় কথা বলে অন্য মানুষকে খুশি রাখতে সেরকম অন্য সম্প্রদায়ের মানুষও যখন আমাদের কাছ থেকে নতুন বাংলা বা উর্দু বা সংস্কৃত ভাষা শোনে তারাও চেষ্টা করে এই ভাষায় কথা বলে আমাদেরকে প্রভাবিত করতে বা আমাদেরকে আনন্দিত করতে যেটা আমাদের সত্যি খুব ভালো লাগে যারা স্কুলে পড়াশোনা করে বা স্কুলের বাচ্চা তারা সব সময় নানা ভাষা শিখে একে অপরের সাথে কথা বলার চেষ্টা করে বিভিন্ন ভাষায় কথা বলে অন্য মানুষদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে এবং তাদেরকে আনন্দিত করে তোলে তাই ভাষাগুলো সাংস্কৃতিকভাবে এইভাবেই প্রতিফলিত করে তুলেছে আমাদের জীবনকে এছাড়া এই ভাষায় কথা বলে বিভিন্ন ভাষায় কথা বলে আমরা বিভিন্ন রকম আনন্দও পেয়ে থাকি তাই বিভিন্ন ভাষায় কথা বলে রাজ্যের সাংস্কৃতিক প্রভাবকে আরও ভালো রকমভাবে প্রতিফলিত করা হয়েছে